ভারতে অনেক রকমেরই ল্যান্ডমার্ক বা পর্যটন কেন্দ স্থান রয়েছে তার মদ্যে কিছু হল পুরী দীঘা এবং তাজমহল এছাড়াও আরও তো অনেক রয়েইছে আর বিবরণ আর কীভাবে বলব এই পর্যটন স্থানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জন্য অভিমত পায় এই যেমন দীঘাতে সমুদ্রের জন্য জায়গাটি খুব ভালো লাগে এবং সেখানে বিভিন্ন রকমের পর্যটকরা যায় এবং আনন্দ উপভোগ করে পুরীতে জগন্নাথ দেবের স্মরণীয় স্থান সেখানে জগন্নাথ দেবকে দেখার জন্য বা প্রণাম করার জন্য পুজো দেওয়ার জন্য মানুষ যায় এবং বিভিন্ন রকম অনেক মানুষ আবার আনন্দ উপভোগ করার জন্য দীঘাতে যায় পুরীতেও যায় পুরীতে পুরীর যে সমুদ্রের যে ঢেউ বা প্রাকিতিক সুন্দর্য দেখতেও খুব ভাল লাগে এছাড়া কলকাতাতে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মিউজিয়াম বিভিন্ন রকমের ওয়াটার পার্ক এছাড়াও বিভিন্ন তো জায়গা রয়েইছে অনেক অনেক জায়গা রয়েছে যেইগুলো উল্লেখ করাও অসম্ভব